বাইক যদি থাকে তো বাইকের তো যত্ন নিতেই হবে অবশ্যই যে বাইক যত্ন নেওয়া উচিত যেটা যেটার জন্য তুমি অনেক দূরে দূরে যেতে পারো যার সাহায্যে তার যত্ন যে কোনো জিনিসের যত্ন নেওয়া উচিত বাইকেরও যত্ন বাইক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মাসে মাসে তার তাকে পরিষ্কার করা জল দিয়ে বলো তারপর মাসে মাসে ডিজেল তেল চেঞ্জ করা তারপর সার্ভিসে দেওয়া ছ মাস অন্তর কিংবা এক মাস অন্তর অন্তর যেমন একটা আমরা শরীরে যেমন আমাদের নিজেকে যেমন আমরা যত্ন নিই নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমন বাইকেও আমরা সেইভাবেই সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ ওকে যত্ন রাখলে আমরা ওকেই নিই ওর সাহায্যে আমরা অনেক দূর যেতে পারি তো বাইককে বাইকের যত্ন নেওয়াটাই তো স্বাভাবিক হ্যাঁ বাইক আমরা যখন অনেক দূরে যাই অনেক লং ড্রাইভে যখন যাই তখন আমরা বাইক চালাতে চালাতে অনেক ক্লান্ত হয়ে যাই ক্লান্তি বোধে তখন কিছুদিন একটা ফাঁকা জায়গায় দেখে কিংবা একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে আমরা বাইকটাকে দাঁড় করিয়ে আমরা একটু ওখানে রেস্ট নিয়ে নিই একটু ঘোরাফেরা করে একটু হাঁটা চলা করে নিই তারপরে আবার বাইক চালানো এসে এটা কখনো এটা বেশি যখন হয় আমরা যখন অনেক দূরে যাই অনেক ধর অনেক দূরে যেতে হচ্ছে আমাদেরকে তখন আমরা হচ্ছে ক্লান্ত হয়ে পড়ি বাইক চালাতে চালাতে আর হচ্ছে আমার আর বাইক চালা বাইক চালানোর জন্য অনুপ্রাণিত করে বাইক চালাতে আমার বন্ধুও থাকে তারপর আশেপাশে রাস্তাঘাট গাছপালা এগুলো সব মানে দৃশ্যগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করে ভীষণ অনুপ্রাণিত করে আর সতর্ক সতর্ক বাইক চালা বাইক চালানোর সময় ভীষণভাবে সতর্ক থাকা উচিত ভীষণইভাবে যে হেলমেট পরা উচিত তারপর তোমার হচ্ছে শ্যু পরা উচিত গ্লাভস পরা উচিত আর মনোযোগ সহকারে তোমার বাইক চালানো বাইক চালানোর সময় কোনো ফোনে কথা বলা যাবে না আমি অন্তত মনে করি যে ফোনে কথা বলাটা উচিত নয় কারণ আমি একবার বন্ধুদের সাথে অনেক দূরেই গিয়েছিলাম বাইক চালাতে তো সেখানে আমি একবার অ্যাক্সিডেন্টও করি অমনোযোগ হয়ে আমার আমার ফোনে একজন ফোন আসে তো সেই ফোনটা আসার কারণে আমার অমনোযোগ হওয়ার কারণেই আমি অ্যাক্সিডেন্টটা করি তো সেখান থেকে আমি আরও সতর্ক হয়ে যাই বা সতর্ক হওয়ার কারণ কারণে আমি এখন অনেকটা মানে বাইক চালানোর সময় অনেকটা মনোযোগ হতে পেরেছি আমি এইটুকু আমার শিক্ষা হয়ে গেছে যে বাইক চালানোর সময় ফোনে কথা বলাটা উচিত না আম আমার মনে হয় যে এটা এবার আমি সবাইকে সেটাই বলবো যারা বাইক চালাও আর কি অনেক দূরে যারা যাতায়াত করো বাইক নিয়ে অনেকে রোজ রোজ যারা দৈনন্দিন জীবনে যাতে বাইকে প্রতিদিনই প্রয়োজন হয় অফিস যাওয়া থেকে শুরু করে আর অন্যান্য জায়গায় তো সেই জন্যে আমি বলবো যে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট গ্লাভস শ্যু এইগুলো পরাটা উচিত আবার আমি তো বাইক চালাতে খুবই ভালোবাসি বা বাইক চালানোর মজাটাই একটা আলাদা তো যারা যাদের বাইক আছে যারা বাইক চালিয়ে অনেক দূরে ঘুরতে যাওনি আমি বলবো তাদেরকে যে ঘুরতে যাওয়ার জন্য কারণ আমার মনে হয় ঘুরতে যাওয়া উচিত এবং শুধু ঘুরতে যাওয়া ঘুরতে গেলেই হবে না বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বন্ধুবান্ধবকে তোমরা একটা গ্রুপ করে নেবে গ্রুপ করে নিলে বাইকের তিন চারটে বাইক কয়েকজন মিলে তোমরা যদি অনেক দূরে ঘুরতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে বাইক চালিয়ে মজা যাওয়ার মজাটাই আলাদা আমি আমার একটা দাদার বাইক ছিলো তো আমার ছোটোবেলা থেকেই শখ ছিলো যে আমার খুব একটা দামি বাইক হবে আমি বড়ো হয়ে বাইক চালাবো তো আমি ভাবতাম যে কবে বড়ো হবো বড়ো হয়ে আমি নি নিজে একটা বাইক কিনব কিন্তু সেটা আমি নিজের ইনকামে কিনবো কারণ নিজের ইনকামে বাইক কেনা ম আলাদাই একটা অনুভূতি লোকের টাকা মা বাবার টাকা না নিয়ে আমি যদি নিজের টাকা নিজে ইনকাম করে যদি আমি বাইক কিনি তাহলে সেটা একটা আলাদাই অনুভূতি তো আমি সেটাই করেছিলাম পরবর্তী সময়ে আমি বড়ো হয়ে আমি নিজে ইনকাম করে আমি সেই বাইকটা কেনার এবং বাইক বাইক বলবো আমার সন্তানের মতো দেখে আমার বাইককে ভীষণই ভালোবাসি আমি যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেকে যত্ন রাখি ওকেও সব সময়ের জন্য আমি তো সব সময়ের জন্য ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কোথায় কী অসুবিধা হচ্ছে সেটা সব সময় আমি দেখি একটা সন্তানকে যেভাবে দেখা হয় বাইককেও আমি ঠিক আমাকে এখন আপাতত বাইক হচ্ছে আমার একটা সন্তান এইগুলো আরেকটা কথা হ্যাঁ যেটা বলছিলাম আমার হ্যাঁ আমার দাদার বাইক ছিলো তো দাদার বাইক আমি যখন একটু বড়ো হই যখন আমার পনেরো ষোলো যখন বয়স হয় তখন আমি দাদার কাছে একটা আমার দাদার বাইকটা আমি চেয়েছিলাম তো দাদা আমাকে ফিরিয়ে দিয়েছিলো পাড়া প্রতিবেশী বাইক মানে আমার দাদা ছিলো তারই বাইক ছিলো আমি তার কাছে দশ মিনিটের জন্য বাইকটি চেয়েছিলাম তো সে আমার সেই দিনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আমি নিজে ইনকাম করে নিজে খেটে আমি বাইক কিনবো তো ওর থেকে বেটার আমি বাইক কিনে দেখিয়েছি ওকে এবং আমি এখন আমার বাইকে করে আমি আমার মা বাবাকে আমার ভাই বোনকে এবং আমার আরও আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধবকে নিয়ে আমি অনেক দূরে দূরে ঘুরতে আমার খুবই সুবিধা হয় বাইকটা বাইক থাকলে সত্যি বাইক যাদের বাড়িতে থাকে তাদের খুবই সুবিধা হয় কারণ যখন যেটা অসুবিধায় টুক করে বাইক চালিয়ে তুমি যেতে পারবে এবং নিয়েও আসতে পারবে তো সেটা একটা সুবিধা বাইক থাকা আমি বলছি না যে যাদের বাড়িতে সাইকেল আছে তারা সুবিধা অবশ্যই পায় কিন্তু সাইকেলের সাইকেল আর বাইকটা তো সম্পূর্ণ আলাদা তো বাইক থাকলে তাড়াতাড়ি যেতে পারবে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে এবং বাইক থাকলে তোমরা অনেক দূরে ঘুরতে পারবে এটাই হচ্ছে আসল ব্যাপার বাইক থাকলে তোমরা অনেক দূরে লং ড্রাইভে যেতে পারবে যেটা সাই সাইকেলের পক্ষে সম্ভব নয় তো আমি বারবারার করে বলছি যে বাইক কেনো ঠিকই বাইক চালাবেও ঠিকই কিন্তু সতর্কভাবে নিজেকে সতর্ক রাখবে হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোবে না গ্লাভস থাকবে লং ড্রাইভের গ্লাভস হেলমেট শ্যু অবশ্যই অবশ্যই নেবে তোমরা সেটা নেওয়াটা উচিত আর যে তোমার সাথে থাকে তারও যেন হেলমেট থাকে এটাই আমি বারবার করে বলবো তোমাদের সবাইকে